বর্তমানে আমার এলাকার স্বাস্থ্যব্যবস্থা অনেকটা উন্নত হলেও কিছু অসুবিধাও রয়েছে আমার এলাকার রাস্তাঘাট খারাপ হওয়ার জন্য আমরা রুগীকে নিয়ে সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারি না কিংবা নিকটবর্তী কোনো ডাক্তারখানায় নিয়ে যেতে গেলেও আমাদের নানারকম অসুবিধার মধ্যে পরতে হয় কিছু সঙ্গে সঙ্গে যদি কোনো আমার দরকার হয়ে পড়ে তাহলে আমি ওষুধপত্রও ঠিক মতো পাই না আমাকে সেই দূরের হাসপাতাল থেকেই নিয়ে আসতে হয় এখনকার আশা কর্মীরা গর্ভবতী মাকেও ঠিকমতো বাড়িতে দেখতেও আসেন না যদিও বা আসেন তারা সময়মতো টিকা দেন না কিংবা যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে সেখানে যে গর্ভবতী মায়েদের জন্য যে খাবার সেই পর্যাপ্ত খাবারটাও কখনো কখনো সময় আমরা পাই না যে বাড়িতে যে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে যে ওআরএস এইসমস্ত কিছু যদি আমরা সংগ্রহ করতে যাই সেখানে গিয়েও আমরা ঠিকমতো সুবিধা পাই না গর্ভবতী মায়ের প্রসব যন্ত্রণা উঠলেও আমরা তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে পারি না কারণ হাসপাতালটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে নিয়ে গেলেও সেখানে ডাক্তারবাবু থাকেন না ডাক্তারবাবু থাকলে সেখানে হয়তো বেড থাকে না কিংবা অস্ত্রোপচারের সুযোগ সুবিধা নেই এই কারণে আমাদেরকে নানারকম অসুবিধার মধ্যেই পরতে হয়